বাচ্চারা কৃষিকাজ পশুপালন ছোট ব্যবসার যা কিছু আছে সব যা যা দেখে তা তাই শেখে বাচ্চাদের সামনে কথা বললেও বাচ্চারা শেখে এমনকি ছবি দেখে শেখে বিভিন্নভাবেই শেখে কাউকে কাজ করতে দেখছে কৃষিকাজ মাঠে যেয়ে কাজ করতে দেখছে তো তখন তাদের মধ্যে আগ্রহ জাগে যে এটা কী করছে তখন তাকে হচ্ছে বলে যে কৃষকেরা যে আমরা এটা করছি এটাকে কৃষিকাজ বলে পশুপালনকেও হয়তো ও হচ্ছে পশুকে হচ্ছে খাবার দিচ্ছে বা মাঠে নিয়ে যাচ্ছে তখন বাচ্চাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কি হচ্ছে এটা তখন হচ্ছে তারা শেখে যে পশুদেরকে মাঠে নিয়ে যাচ্ছে খাবার দিচ্ছে এটাকে পশুপালন বলে আর ছোটোব্যবসায়ী তো যখন দোকানে যায় বা কিছু তো তখন বলে যে এটা কে এটা কি তখন বাচ্চারা শেখে যে এটা ব্যবসা হচ্ছে এরকম তো কাঠ মিস্ত্রিরা কাজ করলে যেমন বুঝতে পারে যে এটা কী করছে তখন তারা বলে যে এটা কাঠের কাজ হচ্ছে তো এটাকে কাঠ মিস্ত্রি বলে বাড়িতে কোনও একজন এসেছে বাড়ির কোনও একটা জায়গা ভেঙেছে তখন সে বলে যে এ কেন এসেছে কী করবে তখন বলে যে মেরামতের কাজের জন্য এসেছে ময়দার মিল বা মুরগি দুগ্ধ শিল্প হিসেবে যেসব গুণগুলো রয়েছে সবগুলোই বাচ্চাদের আগ্রহের জিনিস তো বাচ্চারা তো প্রথম থেকেই কিছু জানে না যখন দেখে যে এটা কী হচ্ছে তাদের মনে অনেক আগ্রহ আসে তো তো সেইখান থেকে তারা প্রশ্ন করে যে এটা কী হচ্ছে তখন তারা জানতে পারে যে এইটা হচ্ছে ময়দার মিল বা দুগ্ধ শিল্প এটা আর হচ্ছে বাচ্চাদের মনে প্রশ্ন আসামাত্রই যখন বাচ্চারা জিজ্ঞেস করে যে এটা কেন কি তখন যে বড়রা বা কোনও কৃৃষকেরা তাকে বলে যে এটা হচ্ছে কৃষিকাজ বা পশুপালন আর এটা স্বভাবত বাচ্চারা তার মায়ের কাছ থেকে শেখে ধরুন বাড়িতে কেউ আসলে বা কোনও ছবি দেখালে বা টিভি দেখিয়ে মনে হচ্ছে তাদেরকে জানাই যে এটা হচ্ছে তাদেরকে মাঠে নিয়ে যায় তার মায়েরা শেখায় যে এটা হচ্ছে কৃষকেরা তারা কাজ করে এই এই ধান বা গম তারা হচ্ছে ফলিয়েছে তাদের নিজেদের কৃষিকাজের দ্বারা তো তখন সেটা যে এটা কৃষক পশুপালন করা করে যাদের তাদেরকে দেখিয়ে বলে যে এরা পশুপালন করে তো মা মায়ের কাছ থেকেই সে এগুলো শেখে বাচ্চারা